হ্যাঁ আমি নিজের থেকে বানানো রান্না করেছি আমার আমি একবার রান্না করেছিলাম চিকেন কষা তো সেক্ষেত্রে আমি সেটা বানানোর জন্য যে জিনিসটা আমাকে এগিয়ে নিয়ে গেছে সে জিনিসটি হলো গরম মশলা আমি একটি বাজার থেকে গরম মশলা নিয়ে এসেছিলাম তো সেই গরম মশলার তুলনা থেকেও আমি দেখলাম যে আমি বাড়িতে যদি গরম মশলা তৈরি করি আমি নিজে হাতে বাড়িতে গোটা গরম মশলাকে ভেজে যেমন আদা দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রী জায়ফল সব কিছু গরম মশলা তারপর ধনে গুঁড়া জিরা গুঁড়া ধনে জিরে সব কিছুকে একসাথে ভেজে আমি একটি মশলা তৈরি করেছিলাম সেই মশলাটি আমি বাড়িতে শুকনো কাঠখোলাতে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছিলাম তো আমি দেখলাম যে বাজার থেকে যে মশলাটা নিয়ে এসেছি তার থেকেও কিন্তু এই মশলার স্বাদটা কিন্তু আলাদা সেই জন্য এই মশলাটি আমি দিয়ে সেই চিকেন কষাটি রান্না করেছিলাম তো এটি কিন্তু রান্নার স্বাদটিকে খুব ভালো করেছিল এটি আমাকে এই রান্নাটি করার থেকে এগিয়ে নিয়ে গিয়েছিল এটার স্বাদটা খুবই সুন্দর ছিল এবং এটা খেয়ে সবাই ভালো বলেছিলো কেননা ওটা আমি গরম মশলাটা যে নিজে বানিয়েছিলাম সেটা তো কেউ বুঝতেই পারেনি কারণ বাজারের থেকেও সেটার মশলাটার কিন্তু স্বাদ এবং গন্ধ খুবই ভালো ছিল তাই আমি ওটাই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছিল ওই রান্নাটা রান্না করাটা থেকে